আমি আমি একটি রেস্টুরেন্টে আমি আমি একটি অর্ডার করেছিলাম ডেলিভারি করার জন্য যেহেতু আজকে আমার ইচ্ছে করছিলো যে আমি আমার অর্ডার আমি অর্ডার করবো আমার বাড়িতে আসবে তো সেই জিনিসটা আমি আজকে খাবো আমি বাড়িতে আজকে রান্না করবো না তো আমি অর্ডার করেছিলাম যে পোলাও মাটন পোলাও মাটন তার সাথে আমি বলেছিলাম যে কিছু আরও কিছু নতুন কিছু থাকলে চাটনি পায়েস এরকম কিছু থাকলে দিতে তারপর আমি দেখলাম যে আমি একদমই বলতে ভুলে গেছি যে মাটানের সাথে যেন একটু চিকেনও থাকে তো তারপরে আমি আবার সেই জন্য সেই জন্যই আমি কল করেছি যে যাতে মাটনের সাথে যেন চিকেনটাও যোগ করে চিকেন মাটন পোলাও তারপর চাটনি কোনো টক জাতীয় কোনো জিনিস বা পায়েস চাটনি দই এরকম কোনো জিনিস থাকলে যেন সেটা তার সাথে যোগ করে দেয় এই জন্যই আমি কল করেছিলাম